হ্যাঁ আমি ফটোগ্রাফি সাম্প্রতিক ট্রেন্ড সম্পর্কে ওয়াকিবহুল থাকি আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো কিছু অনলাইন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অনুসরণ করি যা আমাকে অনুপ্রাণিত করে এইসব প্লাটফর্ম থেকে আমি কিছু বিশিষ্ট ফটোগ্রাফারদের অনুসরণ করি যাদের কাছ থেকে আমি নতুন নতুন ফটো তোলার কৌশল ও ধারণাগুলি শিখতে পারি এবং আমি দেখি যে তারা কী ধরনের ফটো তুলছে এবং কোন ফটোগুলো এখন নতুন ট্রেন্ড হিসাবে বাজারে চলছে সেইগুলি আমি শিখতে পারি এছাড়াও আমি ইঊটিউবে কিছু অনলাইন ফটোগ্রাফি কোর্স আর টিউটোরিয়াল ক্লাসের ভিডিওগুলো দেখি যেখান থেকে আমি ফটোগ্রাফি সম্পর্কে অনেক জ্ঞান নিই এবং সেই সমস্ত ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি যা আমাকে আমার ফটোগ্রাফিতে অনেক রকমভাবেই সাহায্য করে এছাড়া আমি কিছু ফটোগ্রাফি ম্যাগাজিন এবং প্রকাশনা পত্রিকা পড়ি যেমন ন্যাশনাল জিওগ্রাফিক ডিজিটাল ফটোগ্রাফার এইসব ম্যাগাজিনগুলো পড়ে আমি অনেক কিছুই জানতে পারি ফটোগ্রাফি সম্পর্কে আমি অনেক খবরে কাগজ পড়ি যেখান থেকে আমি ফটোগ্রাফি সম্পর্কে জানতে পারি আর এছাড়াও আমি নানা রকমের ফটোগ্রাফি প্রদর্শনী যেখানে হয় আমি সেইখানে যাই সেখানের ফটোগ্রাফিগুলো দেখি সেইখানেত কী ধরনের ফটো বিক্রি হচ্ছে বা কী রকম ফটো সেখানে প্রদর্শন হিসেবে আমাদের দেখানো হচ্ছে আমি সেগুলো দেখি এছাড়া আমি নানারকম কর্মশালায় যোগদান করি যেখান থেকে আমি ফটোগ্রাফি সম্পর্কে অনেক কিছু জানতে আর শিখতে পারি